ঝাড়গ্রাম জেলা এলাকায় কয়েকটি স্থানীয় মিডিয়া আউটলেট ও তথ্যের উৎস রয়েছে যা এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ মিডিয়া আউটলেট এবং তথ্যের উৎসগুলি হলো ঝাড়গ্রাম জেলা স্থানীয় সংবাদপত্র ঝাড়গ্রামে জেলায় কয়েকটি স্থানীয় সংবাদপত্র রয়েছে যেগুলি অঞ্চলের স্থানীয় খবর ও তথ্য সংগ্রহ ও প্রকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি জেলা ও উপজেলা স্তরের খবর প্রদান করে এবং পাড়ায় মাসিক সর্বাধিক সংস্থাগুলি স্থানীয় বিষয়বস্তুর মাধ্য মধ্যে জনপ্রিয়তা লাভ করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ঝাড়গ্রাম জেলা এইসমস্ত মাধ্যমিক পাঠশালার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার্থীদের জন্য আয়করশ্রী স্কলারশিপ প্রদান করে এই প্রকল্পটি সরকারের পক্ষ থেকে অভিযান যাত্রায় এবং জেলা পর্যায়ে তথ্য প্রদান করে মহিলা কৃষক স্বশক্তিকরণ প্রকল্প এম কে এস পি হলো একটি নতুন প্রকল্প যা নারী কৃষকদের জন্য নতুন দিন উজ্জ্বল করতে উদ্যোগী হয়েছে এটি উন্নয়নশীল ক্ষুদ্র উদ্যোগের জন্য নারীদের সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করে যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে আয় আয় উৎপাদন ও নিজেদের আর্থিক উন্নয়নে অবদান রাখতে পারেন এই প্রকল্পের তথ্য এবং সহায়তা স্থানীয় মিডিয়া আউটলেটগুলির মাধ্যমে সংগ্রহ হয় এবং প্রকাশিত হয় জাতীয় পরিবার সুবিধা প্রকল্প এই প্রকল্পটি সরকারের দ্বারা পরিচালিত একটি সমাজ সেবা প্রকল্প